পশ্চিম মেদিনীপুর খুবই বিখ্যাত জায়গা পশ্চিম মেদিনীপুরে স্থানীয় কিছু বিখ্যাত জায়গার কারণেই পশ্চিম মেদিনীপুর সকলের কাছে খুবই নামকরা হয়ে উঠেছে পশ্চিম মেদিনীপুরের কিছু বিখ্যাত জায়গা যেমন চন্দ্রকোণা চন্দ্রকোণাতে চন্দ্রকেতু রাজার জন্মস্থান সেই কারণে চন্দ্রকোণা খুবই বিখ্যাত হয়ে উঠেছে এছাড়াও চন্দ্রকোণাতে পাঞ্জাবি মন্দির রয়েছে রাম মন্দির রয়েছে অযোধ্যার পোড়া মন্দির রয়েছে লালু বাবুর পাকা রয়েছে এগুলি আমরা এখানে স্থানীয় সংবাদ মন্টেল নিউজের সাহায্যে খবরে পেয়ে থাকি এছাড়াও পশ্চিম মেদিনীপুরে কিছু মনীষীদের জন্মস্থান যেমন বীরসিংহে বিদ্যাসাগরের জন্মস্থান সেই কারণে বীরসিংহটি পশ্চিম মেদিনীপুর জেলায় সকলেই চিনে থাকে এছাড়াও এছাড়াও নারাজোলে ক্ষুদিরামের জন্ম সেই কারণে পশ্চিম মেদিনীপুরে নারাজোলটিও সকলের কাছে চেনা একটি জায়গা এগুলি আমরা স্থানীয় সংবাদ মন্টেল নিউজের মাধ্যমে আমরা জেনে থাকি